আমাদের এই ঝাড়গ্রাম জেলায় কর্মসংস্থান এবং জীবিকার প্রধান উৎস হল চাষবাস এখানে আমাদের সমস্ত মানুষেরা বিভিন্ন রকম চাষবাসের সঙ্গে নিযুক্ত আছে প্রথমত ধান চাষ বাদাম চাষ গম চাষ ইত্যাদি বিভিন্ন রকম কিসি চাস করে থাকেন এইভাবে তারা জীবিকা নির্বাহ করেন এছাড়াও বিভিন্ন মানুষ সরকারি চাকরি করেন এবং বেসরকারি চাকরিও করেন তবে যে সমস্ত মানুষেরা চাকরি করেন না তাদেরকে কিছু কিছু হাতের কাজ শেখানো হয় এই হাতের কাজ করে তারা তাদের জীবন নির্বাহ করতে পারে